পশ্চিমবঙ্গে শিক্ষাব্যবস্তা আগে ধরুন খুবই খারাপ ছিলো আগেকার টাইমে আর আগেকার টাইমে কি হতো আগেকার টাইমে মেয়েদেরকে মেয়েরা ছিলো মেয়েদেরকে খুব একটা সুযোগ সুবিধা দেওয়া হতো না যেমন ধরুন ইস্কুলে বই ইস্কুলে পড়াশোনা করানো হতো না ওদের পড়তে দেওয়া হতো না ওদেরকে ঘরেই থাকতে থাকতে বলতো ঘরের লোক এমনিও বাইরে বেরোতে কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো না পড়াশোনা করতে পেতো না মেয়েদের মেয়েদের আগেই ঘর থেকে বেরোতে দেওয়া হতো না আর এখন যারা হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্তা এখন মেয়েদের অনেক সুযোগ সুবিদা হয়েছে মেয়েরা স্কুল কলেজ সব কিছু মেয়েদের জন্য আলাদা করা হয়েছে মেয়েদের জন্য শিক্ষাব্যবস্তার খুব ভালো পরিকল্পনা করা হয়েছে যেমন ধরো যুবশ্রী কন্যাশ্রী আমাদের পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ নিয়ে করেছেন তারপরে ধরুন এমনি থার্ড জেন্ডার যেগুলো আছে ওদের জন্যও আলাদা স্কুল আছে ওদের ওদের জন্য আমাদের সমাজে এখনো ভালোভাবে কিছু দেওয়া হয় না আর সম্মান দেওয়া হয় না ওদেরকে আমরা কিছু মনেই করি না ওদেরকে এখনো ভালোভাবে সম্মান দেওয়া হয় না সমাজে সেগুলো নিয়ে পশ্চিমবঙ্গ সরকার ভালোভাবে উদ্যোগ নেবে এটাই আমার নীতি উদ্যোগ তথ্য